নবজাতক শিশুরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশ পায় তার জন্যে আমরা পারিবারিকভাবে পরিবারের বড়োরা বিভিন্ন ধরনের স্বাস্থ্যসম্মত ভাব উপায়ে ব্যবহার করি তাদের রৌদ্রের মধ্যে না যাইতে দেওয়া তাদের বেশি জলে স্নান না করা এবং ধুলো ময়লার মধ্যে বেশিক্ষণ না থাকা সময়মতো তাদের খাওয়ানো এবং পরিষ্কার পরিছন্ন পোশাক পরিধান করানো এর জন্য নানা ধরনের অসুখের হাত থেকে রেহাই পাওয়া যায় তাছাড়া অসুস্থ হয় যে সমস্ত কারণে সেই কারণগুলো যেমন অধিক মাত্রায় রৌদ্রে ঘোরাফেরা করা অধিক মাত্রায় জলে খেলাধুলা করা অধিক মাত্রায় বাইরে ঠান্ডায় থাকা এই সমস্ত কারণে তারা অসুস্থ হয়ে পড়ে এইগুলো যাতে না হয় তা নিশ্চিত করার জন্যে আমরা বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়ে থাকি যেমন তাদেরকে ঘরের ভিতরে অসময়ে বাইরে না যেতে দেওয়া ঘরের ভিতরে রেখে দেওয়া এবং পরিষ্কার পরিছন্নভাবে তাদের খাবার খাওয়ানো বিভিন্নভাবে আমরা তাদেরকে লালন পালন করে থাকি এবং পরিছন্নতার ব্যবস্থা নিয়ে থাকি